পশ্চিমবঙ্গের মিডিয়াতে কভার করা প্রধান সংবাদ বিষয়গুলি হলো রাজনীতি অর্থনীতি সমাজের সংস্কৃতি বহির্দেশের খবর সিনেমা টেলিভিশন সোশ্যাল মিডিয়া এই সব ধরনের খবর হলো পশ্চিমবঙ্গের মিডিয়া দ্বারা কভার করা হয় বেশিরভাগ হয়তো রাজনীতি আর রাজনীতির মধ্যেই থাকে অভিনয় খুন মানে এখন রাজনীতিতেই খুন অভিনয় রাহাজানি সমস্ত কিছু ধর্ষণ সমস্ত কিছুই ঢুকে রয়েছে সুতরাং রাজনীতির খবর কভার করা মানে দুনিয়ার সব খবরগুলো কভার করা পশ্চিমবঙ্গের সঙ্গে এখন বাংলাদেশের বেশ একটা মানে বন্ধুত্ব ভাবটা নেই সুতরাং বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে এই নিয়েও পশ্চিমবঙ্গের সাংবাদিকরা বেশ মাতামাতি করে এবং সেটা মানে কুকুরের মতো সেটাকে নিয়ে প্রদান করে আর বাংলাদেশের লোকও পশ্চিমবঙ্গের লোকেদের একদম সহ্য করতে পারে না ওরা টোটাল ভারতকেই সহ্য করতে পারে না ওরা এমনই নিম্ন মানসিকতার লোক সারাক্ষণ ভারতের পিছনে পড়ে রয়েছে তো ভারতের সব লোকেরা তো আর পশ্চিম মানে বাংলাদেশের বিষয়ে অত জানে না কিন্তু পশ্চিমবঙ্গের লোকেদের যেহেতু ভাষা এক বাংলা ভাষাই তো পশ্চিমবঙ্গের লোকেরা ওদের খোঁজ খবরটা বেশি রাখে আর ওদের অর্থনীতি সামাজিক রাজনীতি সমস্ত খবর রাখে সুতরাং বাংলাদেশের খবরও পশ্চিমবঙ্গের সংবাদ সংবাদের প্রধান বিষয় হয়ে দাঁড়ায় মাঝে মাঝে সিনেমা জগতের সমস্ত রকম কাহিনি কখন কোন রিলি কোন সিনেমা রিলিজ হচ্ছে কোন নায়ক নায়িক অ্যাক্সিডেন্ট করছে কে ভালো প্রফিট পাচ্ছে কার কত ইনকাম হচ্ছে কোন নায়ক বা নায়িকা হঠাৎ করে পলিটিক্সে জয়েন করছে বা একটা রাজনীতি ছেড়ে একটা রাজনীতি দল ছেড়ে অন্য একটা দলে জয়েন করছে কে গালাগালি খাচ্ছে কে মারপিট করছে কোথায় ধর্ষণ হচ্ছে কে চুপ করে আছে কে কাকে দান দেয়নি এই সব নিয়ে সারাক্ষণ খবর হতে থাকে পশ্চিমবঙ্গের খবর মানে এইসব খবর এখন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের এইসব খবর শুনতে শুনতে কারণ খবর শুনবে কি সবসময় তারা সচক্ষে দেখছে চারিদিকে সেই কারণে আর খবর শোনে না এখন মানে খবরের দিক দিয়ে মানুষের চোখ চোখ কান উঠে গিয়েছে কারণ সবসময় যেটা সামনে দেখতে পাচ্ছে আর খবর কীভাবে আলাদা করে শুনবে তবে আর জি করের ব্যাপারটা নিয়ে বেশ যখন হয় তখন বিচার পাওয়ার আশায় এমন কি যে মিছিলটা হয়েছিল মোমবাতি মিছিল মশাল মিছিল সেগুলোর জন্যে মানুষ কিন্তু বাইরেও যেত বা খবর মানে টিভির সামনে ওত পেতে বসে থাকত খবরগুলো দেখার জন্য তখনকার খবরের টপিকটাই ছিল আর জি করের নিয়ে হ্যাঁ তাছাড়া এখনকার মানুষ আর খবর টবর দেখে না মানে রাজনীতির প্রতি পশ্চিমবঙ্গের সমস্ত বিষয়ের প্রতি একটা ঘৃণা জন্মে গিয়েছে যে কারণে সংবাদের দিকে আর কি চোখ রাখে না তবে মিডিয়া দ্বারা যে সংবাদগুলো কভার করা হয় তারা তো কন্টিনিউ করতেই থাকে